হ্যালো হ্যাঁ আফতাব তুই তো জানিস আমাদের এখানে খেলাটা আছে স্কুলের যে প্রতিযোগিতা শুনছিলাম মানে স্কুল টুল আসবি না তাহলে কি আর জানতে পারবি বাড়িতে কী করছিস তোর বাবাকে বলতে হবে মামাবাড়ি গেলে হবে এখন তুই খেলাধুলায় এমনিতে একটু ভালো আছিস সমস্ত কিছু কম্পিটিশন প্রতিযোগিতা হবে খেলাধুলা দৌড় প্রতিযোগিতা লং জাম্প হাই জাম্প সমস্ত কিছু আচ্ছা ঠিক আছে আর আসবি আর এসে অনেক কিছু জিনিসপত্র যেগুলো সব অ্যারেঞ্জ করতে হবে তো সরঞ্জাম সব স্কুল থেকে আসছে সব দেওয়া হবে সরঞ্জাম তার মধ্যে হ্যাঁ কালকে অবশ্যই স্কুলে আসবি নাহলে তোর বাবাকে জানাবো মাঠটার কিছু কিছু জায়গায় বাড়াতে হবে লোক করা আছে তুই তবু একটু হেল্প করে দিবি সমস্ত চ্যানেল স্যারেরা নানান ডিপার্টমেন্টে আছে এটা কি শেখানো যায় এগুলো প্র্যাক্টিস করতে হয় ঠিক আছে তুই আসবি কালকে আস হ্যাঁ বলুন বল একটু তাড়াতাড়ি আসবি একটু তাড়াতাড়ি আসবি ক্রিকেটের পরিকল্পনা চলছে যদি হয় তাহলে নাম দিবি ক্রিকেট তো এমনিতে তুই ভালো খেলিস শুনেছি

স্কুলের সমস্ত ছাত্ররাই নাম দিচ্ছে তার মধ্যে তুই স্কুল আসিসনি এটা নিয়ে একটা তোর বাড়িতে ভাবছিলাম যে একটা চিঠি করবো যে ছেলেটার কী হল বেঁচে আছে না মারা গেছে শুনছি নাকি তুই নেতাবারি করছিস এখন ঠিক আছে নে আসবি হ্যাঁ রাখছি হুম